আমার কাছে এখন রয়েছে স্কুল ব্যাগ আমি স্কুল ব্যাগটা অর্ডার দিয়েছিলাম অনেক দিন আগে আমার যখন প্রয়োজন ছিল তখন স্কুল ব্যাগটা আসেনি অনেক কিছু দিন অনেক দিন পর আসছে যখন আমার দরকার ছিল তখন আসেনি তখন আমি স্কুলে ভর্তি হয়ে গেছি তার তারপরেও দেখছি স্কুল ব্যাগটা আসছেই না আমি অর্ডার দিয়েছিলাম কিন্তু অনেক দিন আগে